আমার এলাকায় যে সমস্ত যে হাসপাতালটি আছে তার চিকিৎসা খুব একটা ভালো বলা যাবে না মোটামোটি তার কারণ আমাদের এলাকায় ডাক্তার এলাকার যে হাসপাতাল সে এলাকার হাসপাতালে ডাক্তার অ্যাভেলেবল নেই কোন ছোটো খাটো যদি অসুস্থ হয়ে থাকে কোন রুগী যদি ছোটো খাটো প্রবলেমে যদি যায় সেক্ষেত্রে সে এখান থিকে মুক্তি পাবে কিন্তু যখন বড়সড় কিছু একটা প্রবলেম হয় সাধারনত একট যদি সিজার রুগীও সেখানে যেয়ে উপস্থিত হয়ে যায় একটু একটু যদি এমার্জেন্সি হয় সেটা তারা সাধারণ চিকিৎসাটা করে করার পরে আমাদের যে এলাকার যে মহকুমা সেখানে ট্রান্সফার করে দেয় এবং সে মহকুমায় চিকিৎসা খুবই উন্নত এবং খুবই ভালো সেখানে নিয়ে চলে যাবার সঙ্গে সঙ্গে সেখানের যে সমস্ত নার্স থাকে সে নার্সরা সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং সে নার্সরা নিয়ে যেয়ে যথেষ্ট চিকিৎসা করে আর আমাদের এলাকায় যে হাসপাতাল আছে তা ছোটো খাটো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে ভালো আর আমাদের এলাকায় আরো যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে কোন বড়সড় যে স্ক্যান যেমন এখন বড় বড় শহরে স্ক্যান সেন্টার বা কোন রোগ হলে যে এমআরআই এগুলো সহজেই ছবি করা যায় এইখানে এখানে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি হয় না একটা বড়সড় জেরক্স একটা বড়সড় যদি এক্সরেও করতে হয় তাহলে তার সেটাও আমাদেরকে বাইরে যেতে হয় এবং আচরণ যে আমাদের এখানে যে কম সম ডাক্তার থাকে কিন্তু তাদের আচরণ এমন ব্যবহারের দিক থেকে খুবই ভালো খুবই খুবই ভালো মানে সেটা খারাপ বলা যাবে না এবং চিকিৎসার সময়কাল যথারীতি যতক্ষণ না রুগী যতক্ষণ না রুগী সুস্থ হচ্ছে ততক্ষণই আমাদের এখানে চিকিৎসা করা করে যায় এবং সেটা যদি সেটা যদি রুগীটার কন্ডিশন যদি ভালো ভালোর দিকে যায় তখন আমাদের এখানে যথেষ্ঠ চিকিৎসা করে যায় ডাক্তার এবং যদি রুগীর একটু যদি অসুস্থতার দিকে আসে তখন সেক্ষেত্রে আমাদের এখানে মহকুমা বা মেদিনীপুর সেগুলোতে ট্রান্সফার করে দেয়